হ্যাঁ আমার অঞ্চলে যে আদিবাসী গোষ্ঠী জনজাতি বাস করে তাদের সাথে আমাদের জনগোষ্ঠী আমাদের সংস্কৃতি বা ঐতিহাসিক জনগোষ্ঠীর কোনো মিল নেই কারণ আমাদের বিবাহ যেসব নিয়ম আচরণ নিয়ম দ্বারা সম্পূর্ণ হয় কিন্তু আদিবাসীদের নিয়ম আচরণ অনেক আলাদা এজন্য আমাদের আপ আপনা আমার অঞ্চলে এসব সংস্কৃতি অনুষ্ঠান বা ইত্যাদি দেখতে পাই